হ্যালো হ্যাঁ বলছি তুমি কে বলছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তো আমি তো এখানে সায়েন্স গ্রুপে ভর্তি হয়েছি তো আমি এখানে তো ফিজ প্রথমে ভর্তির সময় নিয়েছে হাজার টাকা তো পরবর্তী যখন প্রত্যেক মাসে ওরা দুহাজার টাকা করে নেবে বলেছে আর হ্যাঁ এখানে পড়াশোনার ব্যবস্থা খুবই ভালো রয়েছে দেখছি তো সমস্ত কিছু বিষয় ভালোভাবেই এখানে বোঝানো হচ্ছে আমার তো কলেজটা খুব ভালোই লেগেছে হ্যাঁ যাইনি হ্যাঁ হ্যাঁ এখানে হোস্টেল আছে আমি তো ওখানেই থাকি আমি হোস্টেলেই থাকি আর অন্যান্য হোস্টেলে যেরকম হয় অসুবিধা হয় সেরকম কিন্তু এখানে হবে না এখানে যারা যারা থাকে তারা সবাই খুবই ভালো হ্যাঁ যাতায়াতের ব্যবস্থা খুব ভালো রয়েছে আর তুমি কি ওখানে ভর্তি হতে চাও ও তুমি ভর্তি হতে পারো আমিও তো ওখানে আছি মৌ আমি এখানে একাই আছি আমার কোনো ফ্রেন্ড নেই তবে তুমি যদি আসো তাহলে হবে হয়তো হ্যাঁ তাহলে তুমি তোমার বাড়িতে জিজ্ঞাসা করো তবে আমি বলছি নিঃসন্দেহে ভালো হবে ওটা আমি তো এখানে পড়ছি খুবই ভালো আর এখানের টিচাররাও খুবই ভালো ঠিক আছে তাহলে তুমি তোমার ফ্যামিলির সাথে যদি ডিসকাস করো তার পরে আমাকে জানাবে আমি তাহলে এখানে আগে থেকে বলে রাখব তোমার জন্য বসে হ্যাঁ ওখানে মানে আগে থেকে কথা না যদি না বলে রাখি আর আগে থেকে যদি না টাকা দিয়ে রাখি তাহলে তো অনেক সিট মানে ফুল হয়ে যাবে আর তোমার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে